কিরে অরিত্র হ্যাঁ বলছি তোর বিয়ের তারিখ তো সামনেই চলে এলো হ্যাঁ তাহলে কবে আসছিস হ্যাঁ একটু হাতে সময় নিয়ে আসিস কিন্তু কেনাকাটাগুনো করতে হবে কোথা থেকে ডায়মন্ড হারবার থেকে কি নিবি শাড়ি পাঞ্জাবী তারপরে ধরো কিছু প্রণামির তো নিতে হবে সেই সব ওদের বাড়ির হলুদ তত্ত্বের জন্য কিছু ফুল শাড়ি তারপরে আবার অত দূরে যাবি আচ্ছা শোন না যেটা বলছিলাম বলছি আমি হোয়াটসঅ্যাপে তোর মেয়ের ছবি পাঠিয়েছিলাম দেখেছিস কেমন পছন্দ হয়েছে শুধু আমাদের ওপরে ছেড়ে দিয়ে হ্যাঁ বলছিস না কি তোরও পছন্দ হয়েছে দেখ তুই তো সাথে করে নিয়ে ঘুরবি ঠিক আছে আর এমনি ধর হ্যাঁ আমরা দেখলে পছন্দ তো তোর হতেই হবে কারণ বাবা হ্যাঁ বাবার সিদ্ধান্তই তো একটাই ওটাই বাবা যেটাই বলবে সেটা কিন্তু একটু সময় নিয়ে আসিস হ্যাঁ না তুই এলে একসাথে করবো তুই বলছিস তো কদমতলায় ওখানে হচ্ছে কম দাম তাহলে একসাথে সমস্ত কিছুটাই কিনে নেবো একটা লিস্ট বানিয়ে কতটা কী হয় এলে আর ঠিক আছে তারপর একটা ভিলা তো আগে থেকে বলে রাখতে হবে না ওগুলো তো ঠিক মতো না করলে আগে থেকে না বুকিং করলে তো পাওয়া যাবে না ভিলা বুঝেছিস তো সেই মতন আসবি কিন্তু ঠিক আছে আমি তাহলে বাবাকে ওই কথাই জানাবো কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে